হ্যাঁ আপনি রিয়া মণ্ডল তো আচ্ছা আচ্ছা আমি আসলে আপনি হয়তো আমাকে চিনে থাকবেন আমি সুপর্ণা দে বলছি তো আমি আসলে আপনি তো জানেন আমি মডেল তো আমার না ফোটোস্যুট করার প্রয়োজন রয়েছে তো সেইজন্য আপনাকে দরকার সাজানোর জন্য তো আপনি মূলত কি কি সাজান একটু বলতে পারবেন মানে আমার দরকার তিন রকমেরই একটা ওই এসথেটিক টাইপের আর একটা হচ্ছে বিয়ের সাজ যেমন ব্রাইড হয় সেরকম আর আর একটা এরকম ওয়েস্টার্ন ড্রেসেই আমি সাজবো ওয়েস্টার্নেই তো আচ্ছা হ্যাঁ আমার সামনের মাসের দু তারিখে ডেটটা মানে তারিখটা কিন্তু আপনি যদি আমাকে বলেন যে প্রত্যেকটার কত কত দাম

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি বলছি যে যেটা আপনি পাঁচ হাজার টাকার বললেন সেই পাঁচ হাজার টাকারটা একটু কমে করা যাবে না তাহলে আমি ওই দামিটাই করাতাম যদি আপনি একটু দামটা একটু দেখতেন একটু আচ্ছা আচ্ছা এই বিষয়টা তো আমি জানতাম না তো আমার আগেই তো ক্যামেরাম্যান ঠিক ছিল যেহেতু আপনি বলছেন তাহলে আমি ওর সাথেও কথা বলছি আর আপনি আপনার যে ছেলেটি বা মহিলাটি আছে ফটো তোলে তাকেও একটু বলে রাখুন আমি তাহলে এরটা দেখি যদি বাতিল করতে পারি তাহলে আপনার সাথেই মানে আপনার সাথেই গোটা ডিলটা করবো আচ্ছা যদি আমি আপনাকে দেড় হাজার টাকার মতন দিই তাহলে কি হবে আর বাকি ওয়েস্টার্ন সাজ আর যেইটা আছে সেটার কত সেটা তো বললেন না আচ্ছা ঠিক আছে তাহলে এই বিষয়ে কালকে যাই আপনার বাড়িতে আপনার ফোটোস্যুট হ্যাঁ তাহলে আপনি আপনার ওই ক্যামেরাম্যানকেও ডেকে নিন বুঝলেন ঠিক আছে ঠিক আছে তাহলে কালকেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কালকেই দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখ রাখছি হ্যাঁ হ্যাঁ